আমাদের গ্রামে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানে গ্রামের মানুষদের সব এক জায়গায় নেমন্ত্রন্ন করে ডেকে এনে আমি তাদের সঙ্গে খেতে খুবই ভালোবাসি আর এই যে পাড়া গ্রামে হরিনাম হয় যেমন ধরো রাতে বিয়েবাড়ি হয় সবাই একসঙ্গে বসে আনন্দ করে সব খায় আবার যেমন ধরো আমার বাড়িতে পূজাও হয় সেই পূজাতে গ্রামের লোক তাদের আমন্ত্রণ করা হয় এনে তাদের অনুষ্ঠানে খিচুড়ি করা হয় যেমন ধরো হরিনাম হলেও সব এক জায়গায় হয়ে সে আনন্দ করে খাওয়া দাওয়া হয় পাড়াতে অনেক রকমের বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানে একত্রিত হলে এটাই ভালো লাগে আর একসঙ্গে সবাই মিলে বসে খাওয়ায় এটারও একটা আনন্দ আছে এটাই এমন একটা মজা লাগে মানে সে সব আনন্দ মানে বলা যায় না মুখে এতই ভালো লাগে এই আনন্দটা সবাই একসঙ্গে থাকলে খুবই ভালো লাগে এটাই মানুষের সব কিছু